শহর আর গ্রামীণ বিদ্যালয়গুলির মধ্যে যদি আমার মতামত জানতে তাহলে আমি বলবো শহরে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে ছেলেমেয়েদেরকে মানুষ করার জন্য গ্রামে কিন্তু সেই সুযোগ সুবিধা সচরাচর নেই শহরে ভালো ভালো স্কুল আছে এই স্কুলটা ভালো নয় ওই স্কুলটা ভালো এ বিদ্যালয়টা ভালো নয় ওই বিদ্যালয়টা ভালো কিন্তু গ্রামে সেই দুটোর বেশি বিদ্যালয় নেই হয়তো একটি প্রাইমারি বিদ্যালয় আরেকটি নার্সারি লেবেলের বিদ্যালয় তাই গ্রামের মানুষ কিন্তু ছেলেমেয়েকে পড়ানার জন্য সেই শহরে যারা নিয়ে যেতে পারে শহরে তো এমনি এমনি নিয়ে গেলে হবে না অর্থের জোগান দিতে হবে যাদের পকটের ভার বেশি তারা কিন্তু গ্রামের ছেলেমেয়েকে কোনও বিদ্যালয়ে না ভর্তি করে শহরের দিকেই মানুষ এখন ঝুঁকিটা বেশি ভালো করে ছেলেমেয়েকে মানুষ করার জন্য ভালো ভালো বিদ্যালয়ে ভর্তি করে শহরে ধরুন যাতাহাতের ব্যবস্থা আছে বিদ্যালয়ে যাওয়ার জন্য গাড়ি বা বাসেস ব্যবস্থা করা আছে গ্রামে হয়তো ওই নার্সারি লেবেলে পড়ানোর জন্য একটা মারোতিই যথেষ্ট বা কেউ পায়ে হেঁটে কেউ বাইকে কেউ সাইকেলে এভাবে নিয়ে যায় ধরুন রোজ যাতাহাত করার ব্যবস্থাটাও ঠিকঠাক উন্নত নয় আর বিদ্যালয়গুলোও ঠিকঠাক উন্নত নয় কিন্তু শহরে এই সুযোগ সুবিধাগুলো খুব প্রচুর ভালো শহরে ধরুন ওই বিদ্যালয়ে দেখবেন এখনকার দিনে হয়তো কোনও কোনও বিদ্যালয়ে নাচ গান আবৃত্তি ছবি আঁকা সব কিছু শেখাচ্ছে গ্রামে সেটা শেখাতে হয় আলাদা আলাদাভাবে তাহলে মানুষের পয়সা ঠিকঠাক থাকে না গ্রামের মানুষের একেই অর্থের খুব অভাব তার উপর বিদ্যালয়ও ভালো নেই তাই গ্রামে ওটার খুব অভাব গ্রামে যদি ভালো ভালো বিদ্যালয় থাকতো ভালো ভালো জায়গায় ছেলেমেয়েগুলো অন্তত মানুষ হতে পারত তাহলে ওটা শহরে খুব খুব ভালো এটাই আমার মনে হয়